মা বাবার কোনো ছেলে ছিল না মা বাবার কাছে আমি ছেলের মত আমি ছেলের মতোই মা বাবার কাজ করেছি মা বাবাকে দেখভাল করা কোথাও শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া সব কিছু আমিই করতাম আমিই করেছি তারপর হঠাৎ একদিন মায়ের ব্রেন স্ট্রোক হয়ে গেল ব্রেন স্ট্রোক হতেই মা বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন বিছানায় শয্যাশায়ী হওয়ার পর মা বিছানাতেই পেচ্ছাপ করতেন বিছানাতেই পায়খানা করতেন প্রথম প্রথম আমার কেমন লাগত আমি কি করে করবো কিভাবে করবো আমি ভাবতেই ভেবে উঠতে পারছিলাম না তারপর মনের জোর নিয়ে সেসব কাজ আমি নিজে হাতে করেছি নিজে পেচ্ছাপ পরিষ্কার করে দিয়েছি যে পায়খানা পরিষ্কার করেছি মাকে বাবাকে নিয়মিত স্নান করিয়েছি ঠিক টাইম মতো ওষুধ খাইয়েছি খাবার খাইয়েছি নিজের হাতে খাইয়ে দিয়েছি সব কিছু আমি নিজে হাতে করেছি একদিন মা হঠাৎ মারা গেলেন বাবাও কিছুদিন পরে মারা গেলেন মারা যাওয়ার পর এখন আমি সেই কথাগুলোকে ভাবি আর মনে মনে ভাবতেও থাকে যে সে কাজগুলো আমি তখন কিভাবে করেছি কিভাবে দুজনের একসঙ্গে সেবা করেছি কিভাবে দুজনের পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করেছি তখন কি আমার একটুও ঘৃনা বোধ হয় নি আমি এগুলো এখন এখন বসে বসে ভাবি এখন এই কথাগুলো ভাবলে আমার মনটা যেন কেমন হয়ে মনে হয় সত্যিই আমি গর্বিত আমি তাদের সেবা শুশ্রূষা করে আমি নিজেকে ধন্য মনে করছি আমি সত্যিই গর্বিত